আমাদের বাড়িতে বিভিন্ন ঔষধি গাছ যেমন তুলসী অ্যালোভেরা গাঁদা জবা অন্যান্য গাছ লাগানো আছে এইসব গাছের বিভিন্ন গুণাগুণ রয়েছে যেমন তুলসী গাছের গুণাগুণ হল শরীরের কোনো যদি ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি নিউমোনিয়া এইসব রোগ থেকে তুলসী গাছের রস আমাদের নিস্তার দেয় জবা গাছের পাতা আমাদের কোথাও শরীরের কোথাও কেটে গেলে সেখানে ঘষে লাগানো হয় আর বিশল্যকরণী পাতা হল আমাদের শরীরের যদি কোথাও রক্তপাত ঘটতে থাকে সেই স্থানে বিশল্যকরণীর পাতা ঘষে লাগালে সেই স্থানে তৎক্ষণাৎ রক্ত বন্ধ হয়ে যায় এছাড়া অ্যালোভেরা গাছ হল আমাদের শরীরে স্কিনের জন্য খুবই উপকারী এছাড়া অ্যান্ট অ্যান্টিবায়োটিক আমাদের বিভিন্ন শরীরের ওপর বিভিন্ন প্রভাব ফেলে কিন্তু ভেষজ ঔষধের আমাদের শরীরের ওপরে কোনো সাইড এফেক্ট ঘটে না